আমার এলাকার হাসপাতালে বিছানা অক্সিজেন সিলিন্ডার অস্ত্রপ্রচারের সরঞ্জাম পর্যাপ্ত আছে আমার শাশুড়ি মায়ের একবার খুব শ্বাসকষ্ট হয়েছিল আমি হাসপাতালে নিয়ে গেছিলাম তো সেখানে বলে দিলো এখন অক্সিজেন নেই অক্সিজেন দেওয়া যাবে না সেই কারণে শাশুড়ি মায়ের তো ট্রিটমেন্ট করাতে হবে সেইজন্য অন্য হাসপাতালে নিয়ে গেলাম আমার পাশাপাশি একজন ছিল তাকে বললো যে অপারেশনের জন্য ডাক্তার ডেট দিয়েছে সেখানে নিয়ে গেলো ভর্তি নিলো ভর্তি নেওয়ার পর বলছে যে অস্ত্রপ্রচারের জিনিস নেই আজকে অপারেশন করা যাবে না তাকে ছেড়ে দিলো তাকে নিয়ে চলে এলো এবং গর্ভবতী মায়েদের যে স্বাস্থ্যকেন্দ্রের যে আয়া দিদিরা থাকে তারা ঠিকমতো টিকা দিতে আসে না বললে তারপর অনেক পরে আসে পর্যাপ্ত ভিটামিন খাবার দেওয়া হয় না আজকে বলে হয় নি রান্না কালকে বলবে রান্না হবে না এইভাবে গর্ভবতী মায়েরা পর্যাপ্ত প্রোটিন খাবার পায় না এইসব ঘটনাগুলো ঘটে এই অসুবিধার সম্মুখীন আমি হয়েছি